আমার জেলায় বিভিন্ন স্থানীয় উৎসব হয় তবে তাদের মধ্যে আমার একটি প্রিয় উৎসব হল বা অনুষ্ঠান হল হোলি উৎসব এখন তো বসন্ত কাল তাই বসন্ত উৎসবের কথাই বলি বসন্ত উৎসব বলতে হোলি উৎসবই আমাদের জেলায় ভীষণভাবে পালিত হয় ছোট বড় সব বয়সের লোকেরা এই উৎসবটি পালন করে দোল পূর্ণিমার তিন দিন আগে থেকেই এই উৎসব শুরু হয়ে যায় এই হোলি উৎসব উপলক্ষে বিভিন্ন এলাকায় মেলা বসে হরিনাম সংকীর্তন হয় বাড়িতে বাড়িতে আত্মীয়স্বজন কুটুম বাটুম ভর্তি হয়ে যায় সবাই খুব আনন্দ উপভোগ করে সবাই এই আনন্দে ছোট বড় সবাই খুব বেশি আনন্দ উপভোগ করে বাড়ির ছোটরা বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করে বড়রা আবার ছোটদের মিষ্টি খাওয়ায় এভাবে হোলি উৎসব খুব জাঁকজমকভাবে পালিত হয়